হ্যালো আপনি কি আদ্রা বাজার থেকে বলছেন আচ্ছা তো আমি আপনার দোকানে কিছুদিন আগে গিয়েছিলাম ওখানে আমার একটি জামা পছন্দ হয়েছিল তখন হ্যাঁ ওই যে একটা সালোয়ার ছিল না গোলাপি গোলাপি রঙের ওটা আমার অনেক পছন্দ হয়েছিল তো সেদিন তো ওটা বিক্রি হয়ে গেল আমি ওটা আপনাদের দোকানে অর্ডার দিয়ে এসেছিলাম আমার মিডিয়াম সাইজ পুরুলিয়া হ্যাঁ হ্যাঁ ওটা পাঠিয়ে দেবেন আর হ্যাঁ আর শুনুন আর আপনার দোকানে কিছু কি নতুন জিনিস এসেছে হ্যাঁ আপনি পাঠিয়ে দিতে পারেন আর শাড়ির মধ্যে কী কী এসেছে হ্যাঁ আপনি তা হলে ওটাও পাঠিয়ে দেবেন আর একটু কুর্তির মধ্যেও পাঠিয়ে দেবেন তো হ্যাঁ আর বলছিলাম যে আপনাদের ওখানে কাঁথা স্টিচের শাড়ি আসেনি আচ্ছা ঠিক আছে তা হলে আমার জন্য রেখে দেবেন আর বলুন তো ছেলেদের জামাকাপড়ের মধ্যে কী কী এসেছে আচ্ছা ঠিক আছে তো আপনি পাঞ্জাবি আমাকে কিছুগুলো পাঠিয়ে দিবেন একটু হলুদ রঙেরগুলো পাঠাবেন আর একটু আকাশি রঙের মধ্যেও পাঠাবেন

বাজেটের কিছু চিন্তা নেই আপনি দেখুন যেমন দেবেন আমি তেমনিই নিয়ে নেব হ্যাঁ রাখি